হ্যালো হুম বলুন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ জুয়েলারি দোকান পাওয়া যাবে ওগুলো কি বিয়েবাড়ি বিয়ে বিয়েবাড়ির টোটাল সাজ ঠিক আছে আপনি কি অর্ডার দিয়ে করতে চান নাকি ইমিটেশান ইয়ে রেডিমেড কিনতে চান ও রেডিমেড কিনতে হলে তাহলে কিন্তু ওটা বাইশ ক্যারেট হবে না আপনার কেডি আপনার কেডিয়ামে আমি দিতে পারবো না যদি বলেন কেন ওইগুলো অতগুলো জিনিস আর তার উপর এতো তাড়াতাড়ি কদিনের মধ্যে দিতে হবে তিন দিনের মধ্যে অত তাড়াতাড়ি কি ওই সব জিনিসগুলো থাকে ওগুলো কি আমাদের করা থাকে ওগুলো তো কস্টলি হুম হুম হ্যাঁ অর্ডার দিতে হবে এক সপ্তাহ পনেরো ওটা পনেরো দিন হলে ভালো হয় তবু চেষ্টা করে দেখবো হুম না মজুরি খরচ বেশি যা লাগবে তাই দিতে হবে সেটা কথা না ওটা তো আর আমি বসে তৈরি করবো না আমার ছেলে মেয়েরা ছেলেরা তৈরি করবে তো সেগুলো আমি কীভাবে কী ইয়ে করবো তারা যেরকম সাইজের সেরকম দেবে কী করে ওরকমভাবে বলি আপনি যেরকম

ওটা হ্যাঁ ওটা আপনার শরীর অনুযায়ী বলতে হবে যার জন্য করবেন সে কেমন মানুষ সে মোটা রোগা না কেরকম কী হ্যাঁ সোনা বাঁধানো না মাপের বাদ ব্যাপার কী করে হবে সোনা বাঁধানো শাঁখা করতে গেলে আপনার হাতে যতো বড়ো শাঁখা লাগবে তার ওপরে যেরকম বেড়টা লাগবে তার ওপরে তো এই নির্ভর করবে তা অল্প সোনায় করলে আপনি যেরকম চাইবেন সেরকম হবে

আপনি যদি বলেন হ্যাঁ আপনি যদি বলেন যে আমার এক গ্রামে করে দিতে হবে তাতে খাটনি কী আমি এক গ্রামে করে দেবো আমার অসুবিধা কিচ্ছু নেই তো কিন্তু দুদিন হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্রোঞ্জ হয় হবে কিন্তু তবু সোনা বাঁধানো চাই এটাই হচ্ছে এটাই হচ্ছে গল্প

আপনি কালকে চলে আসুন কালকেই চলে আসুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে